রাজ্যে বা গ্রামাঞ্চলে প্রধানত যে ধর্মীয় স্থান বা উপাসনালয়গুলি রয়েছে সেগুলি হল মঠ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা বা যেখানে দীক্ষা দেওয়া হয় সেই সব স্থান সেই সব স্থানের অবস্থান হিসাবে আমরা বলতে পারি বক্রেশ্বর কলকাতার দক্ষিণেশ্বরের কালীমন্দির আসানসোলে বাড়ি ময়দান নবদ্বীপের নবদ্বীপ ধাম মঠ এছাড়াও আমাদের ভারতবর্ষের নানান জায়গায় মোনাস্ট্রি রয়েছে সেই সব মোনাস্ট্রিগুলিতেও আমাদেরকে বৌদ্ধদেবের সংক্রান্ত দীক্ষা দেওয়া হয় বৌদ্ধদেবের উপাসনা করানো হয় এছাড়া মসজিদে আমাদের উপাসনা হয় মন্দিরগুলিতে উপাসনা হয় গুরুদুয়ারায় যারা শিখ জাতি তাদেরকে উপাসনা করানো হয় ইত্যাদি